হ্যালো হ্যাঁ বৌদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো গো হ্যাঁ তো হ্যাঁ ভাবছিলাম যাবো অনেকদিন তো দেখা সাক্ষাৎ হয়নি তাই ভাবলাম একটু যাই তাহলে ঘুরে আসি তোমার বাড়ি থেকে আমি ওই সন্ধ্যের দিকে করে যাবো সাড়ে সাতটা বিকাল সাড়ে সাতটা নাগাদ হ্যাঁ ওখানেই খাবো পছন্দ বলতে অনেকদিন তো পটলের দোরমাটা খাওয়া হয়নি তাহলে ওটাই বানিও না লুচি এই গরমে আর লুচি বানাতে হবে না গো আমি এক কাজ করবো যাওয়ার পথে তখন আমি একটু নান নিয়ে যাবো হ্যাঁ ইয়ে বানাবে চিকেন ললিপপ বানাবে তাহলে হ্যাঁ আর কোথায় আছে দাদা কোথায় আছে আচ্ছা ঠিক আছে বিকেলবেলা তাহলে রান্নাটা করে রাখো আমি আসছি ফোন করবো যাওয়ার আগে তোমাকে হ্যাঁ বাড়িতে সব ভালো আছে যা গরম পড়েছে আমি বসে ছিলাম কিছু করিনি সেরম হ্যাঁ থাকা যাচ্ছে না সেটাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে বিকেলদিকে করেই যাবো হ্যাঁ ঠিক আছে থেকে গেলেও হয় অসুবিধা নাই ঠিক আছে কিছু খাবে বলো নিয়ে যাবো আইসক্রিম নিয়ে যাব আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো চিকেন না ভেজ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি বিকেলদিকে করে হ্যাঁ পাঁচটার দিকে করে বেরিয়ে যাবো হ্যাঁ আচ্ছা আমি যাবো আর দেখি আমার বোন যদি যেতে পারি তা না হলে একাও যেতে পারবো হ্যাঁ হ্যাঁ বলে দেবো আর এই ক কপিস নিন নান নিয়ে যাবো গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ওই চারটেই নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি মোমো নিয়ে যাবো

ঠিক আছে তাহলে বিকেলে আসছি দেখা হবে হ্যাঁ আচ্ছা আমি না

আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেই যাবো হ্যাঁ হ্যাঁ আমি ফোন করে নিয়েই যাবো হুম ঠিক আছে হুম হ্যাঁ ঠিক